হ্যাঁ আমি আমাদের এখানে এমনি হ্যান্ড কল আছে পাম্প করি পাম্প করলে জল ওঠে সেই জলটাই নিই আর যখন রা আপনি যে বলছেন যে মোটরের সাহায্যে যখন এসি ইলেকট্রনিক্স বিদ্যুতের মোটর আমরা ব্যবহার করবো না তখন হচ্ছে গিয়ে এর ডাইরেকশান আছে ধরুন সংকেতের মেরু বদলের মাধ্যমে মোটর পৌঁছাই বৈদ্যুতিক সংকেতের মেরু বদলের মাধ্যমে মোটর পৌঁছায় ঠিক আছে তারা একটি ঘূর্ণায়মান বা চুম্বক ক্ষেত্র তৈরি করে যা মোটরটিকে ঘুরিয়ে দেয়